আমার অনুপ্রেরণা হচ্ছে ভাস্কো দা গামা তিনি যখন প্রথম ভারতবর্ষে পদার্পণ করেছিলেন তখন আমি তাকে দেখে ভাস্কর্য লেখার চিন্তা ভাবনা করেছিলাম